হ্যালো আপনার দোকানে কি পুরোনো কোনো বই আছে ও পাওয়া যাবে অনেক পুরোনো বই আচ্ছা

হ্যাঁ আপনাদের বাড়িতে সবাই ভালো আছে ও আমি তাহলে এক পরে একটু পরে যাচ্ছি হ্যাঁ পুজো কেনাকাটা হয়ে গিয়েছে

ছেলের জন্য জামা প্যান্ট কিনেছি আপনারও কেনাকাটা হয়ে গিয়েছে ও হ্যাঁ যাব তো পুজোর সময় এক সঙ্গে ঠাকুর দেখতে যাব হুম যাব হ্যালো হ্যাঁ হ্যাঁ যাব তো বই কিনতে আচ্ছা ঠিক আমার অনেকগুলো পুরোনো বইই লাগবে আচ্ছা ঠিক আছে